বাইকিং রেস না কিন্তু বাইকিং ইভেন্টে অংশগ্রহণ করেছি হ্যাঁ বাইকিং ইভেন্ট বল বন্ধুদের সঙ্গেই গিয়েছিলাম বাইক নিয়ে সেই ঘুরতে গেছিলাম একটা পাহাড়ে পুরুলিয়া পাহাড়ে তো কী বারে বন্ধুরদের সবাই নিজে নিজে বাইক নিয়ে বেরিয়েছি তো অনেক অভিজ্ঞতা হয়েছে যেমন প্রাকৃতিকে প্রকৃতিক সান্নিধ্য পেয়েছে যেমন বাইকিং এটা আমরা খোলা জায়গায় করি যেমন আমরা গিয়েছিলাম পাহাড়ে কেউ কেউ অনেকউ জঙ্গলের মধ্যেও করে জঙ্গলের মধ্যে শরু শরু রাস্তা কিন্তু পাহাড়ে করা সবচেয়ে ভালো হয় পাহাড়ের মধ্যে আমরা গিয়েছিলাম সেই পাহাড়ের সৌন্দর্য উপভোগ করেছিলাম বাইকিং করতে নতুন নতুন জায়গা এক্সপ্লোর করেছি হ্যাঁ তো নতুন নতুন জায়গা এক্সপ্লোর করে যেমন ওই যে যে পুরুলিয়ায় যেটা গিয়েছিলাম হুম পুরুলিয়া পাহাড়ে গিয়েছিলাম আর তারপর আর একটা পাহাড়ে ছিল অযো অযোধ্যা পাহাড়ে উঠেছিলাম আমরা তো সেখানকার নতুন নতুন লোক সেখানকার খাওয়া দাওয়া সে তার সঙ্গে পরিচিত হয়েছি বাইক চা এই বাইক চালানো কী হয় স্বাস্থ্য শরীর ফিটনেসটা চলে আসে মানসিক দিক দিয়ে সেই মানসিক যে টেনশান থাকে চিন্তা চিন্তাভাবনা থাকে সেই টেনশানগুলো দূর করা যায় হ্যাঁ শারীরিক সক্ষমতা বাইক সামলানো প্রতিটা মুহূর্ত ব্রেনে একটা কাজ করানো সক্ষমতা মানে ফিটনেস বাড়ে হুম তারা মূল্যবোধ মূল্যবোধ বন্ধুত্বের সঙ্গে যে গেছি বাইকিং বাইকিং করতে তো আসলে মানুষ মানুষের সঙ্গে ক পরিচিত হয়ে কথাবার্তা বলেই তো মানুষের মধ্যে মূল্যবোধ বাড়ে তো অ্যাডভেঞ্চার হয়েছে আমরা স্বাধীন স্বাধীনভাবে আমরা গেছি নিজে নিজে সব বাইক নিয়ে তো সেখানে কী হচ্ছে যে কেউ কারও আন্ডারে হ্যাঁ যে যেখানে পেয়েছি যেতে কিন্তু সবাই আমরা একসঙ্গেই ছিলাম এইটুকুই অ্যাডভেঞ্চার হয়েছে প্রকৃতির প্রতি ভালোবাসা হয়েছে আমরা একসঙ্গে এবার বাইক রেখে ট্রেকিং করেছি হ্যাঁ ট্রেকিংয়েও গিয়েছিলাম বাইকটা তো সব জগায় পাহড়ে উঠবে না তারপর নদীর পাশে নদীর ধার বরাবরও চালিয়েছিলাম হ্যাঁ তো এইটা হচ্ছে তারপরে যে দীর্ঘ বাইক চালানোর পর যে শারীরিক ক্লান্তি হয়েছে ক্লান্তি তো হবে কিছু করার নেই হ্যাঁ কিন্তু সেই যে বাইক চালানোর পর এসছি ঘুমটা দিয়েছি রাতের ঘুম সেটা মানে মনে হয় যে তার মতো আর ঘুম দিইনি হ্যাঁ একদিন আমাদের এইটা বাইক ট্রিপটা মোটামুটি চার পাঁচ দিনের ছিল তো একদিন একটু বৃষ্টিপাত হয়েছিলো বৃষ্টিপাতটা তো পাহাড়ি এলাকায় বাইক নিয়ে যাওয়া যাবে না তাই জন্য সেটা বাতিল করতে হয়েছে তো আর একটা ভাগ্য ভালো যে আমাদের যানজটটা হয়নি আন যানজটে পড়তে হয়নি হ্যাঁ কারণ বেশিরভাগ আগ আমরা পাহাড়ি এলাকায় গিয়েছিলাম হ্যাঁ শুরুর দিকে যেটা শহর অঞ্চল থেকে পাহাড়ি এলাকা যাচ্ছিলাম তখন হালকা পেয়েছি কিন্তু আস্তে আস্তে সব তেমন কোনো সমস্যা হয়নি তো কী বলে বাইকিংয়ে যেমন খরচ তো খরচ তো বলতে হবে তেলে খরচ তো আছে গাড়িটাই ঠিক রাখতে হবে পাহাড়ি এলাকায় গাড়ি উঠানো মানে গাড়ি ব্রেক সব কিছু ঠিক ঠাক করে নিতে হবে মাঝখানে তেমন হয় যে আমার বন্ধুর পেট্রোল নিয়ে যেতে ভুলে গেছিলো তারপর আমরা আবার বাইক থেকে পেট্রোল বের করে তার গাড়িতে দিয়ে ব্যবস্থা করেছিলাম এই হচ্ছে কিছু অভিজ্ঞতা